আমি যখন দেখি যে যখন শীতকাল আমি এটা কিন্তু সিদ্ধান্ত নিয়ে থাকি যে শীতকালে আমি যে কোনও গাছ সেটা শীতকালে আমি রোপণ করবো কারণ শীতকালে ফুলের গাছ ফলের গাছ সব কিছু গাছ কিন্তু ভালো হয় হয় এবং হচ্ছে এইটা আমি রোপণ করবো যে যে দিন হয়তো একটু বৃষ্টি বৃষ্টি হবে বৃষ্টি হবে সেরকম সময় করে আমি রোপণ করবো কারণ অনেক যখন শীতকালটা শুরু হওয়ার আগে মাঝে মাঝে বৃষ্টি হয় না তো সেই দিনগুলো দেখে রোপণ করবো খুব চড়া রোদে নয় বা বিকেলের দিকে গাছ লাগাবো বিকেলের দিকে লাগালে কিন্তু সেটা কিন্তু সকালের দিকে গাছ লাগালে সারা দিন সেটা রোদ পেয়ে কিন্তু গাছটা ঝুমে যেতে পারে সেক্ষেত্রে বিকেলে গাছটা লাগালে কিন্তু রাত্রে তো সেরকমভাবে রাত্রে তো রোদের তাপ থাকে না সেক্ষেত্রে যে গাছটা কিন্তু খুব সুন্দর থাকে তাজা হয়ে থাকে সকালকে যখনকে রোদ দেয় তখন কিন্তু গাছটা যে মাটির সাথে শিকড়টা নিয়ে নেয় তো কোনও অসুবিধা হয় না গাছটা কিন্তু ভালোভাবে হয়ে যায় আর শীতকালে আমি কিন্তু যে কোনও গাছ ফুলের গাছ আমি লাগানোর সিদ্ধান্ত নিয়ে থাকি ফুল বা ফল যে কোনও গাছ আমি কিন্তু শীতকালেই নিয়ে থাকি বা শীতকালে মানে শীতকাল বলতে যে শীতকালের যে আগে শীত পড়ার আগে যেটা হয় তখন আমি কিন্তু লাগিয়ে রাখি যে শীতের সময় যেমন ফুল ফলে যেন গাছ ভর্তি থাকে এটাই আমি সিদ্ধান্ত নিয়ে থাকি